হ্যালো হাজি বিরিয়ানি থেকে বলছেন আমি হচ্ছে এখন রাত নটা বাজে আমি আমাদের ঘরে কয়েকজন আত্মীয় এসেছে তা আট প্লেট বিরিয়ানি অর্ডার দিতাম ইয়ে আপনার কাছে কি বিরিয়ানি হবে এখন ও আচ্ছা হবে তা ঠিক আছে বাঁচালেন বলছিলাম বিরিয়ানির সাথে কি আপনাদের কাছে কিছু কম্বো পাওয়া যাবে মানে সাইড টেস্ট আছে চিলি চিকেন আছে কিছু আছে পাওয়া যাবে ও এটাও পাওয়া যাবে ধন্যবাদ বলছিলাম তাহলে কম্বো কত পড়বে দুশো কুড়ি টাকা হ্যাঁ দেখুন দাদা একটু কমিয়ে সমিয়ে দেখুন ছাড় যদি থাকে এত রাতে অর্ডার দিচ্ছি তাও আট প্লেট অর্ডার দিচ্ছি একটু যদি ছাড় থাকে কমিয়ে দেখুন না না ডেলিভারি নিয়ে চিন্তা করতে হবে না ডেলিভারি চার্জ আমরা দিয়ে দেব আপনি একটু ছাড় দিয়ে দেখুন যদি কিছু হয় ওটা দুশো টাকা করলেই আমাদের একটু ভালো হয় আর কি